আগেকার দিনে যেভাবে দেখতাম তারা তাদের বাবা মাদের সম্মান করতো শ্রদ্ধা করতো কিন্তু এখন আর সেরকমভাবে বাবা মায়ের যত্ন খেয়াল রাখা হয় না আমাদের পাশের বাড়িতেই দেখেছি একটা বয়স্ক দাদু অসুস্থ ছিলো শয্যাশায়ী হয়ে হয়ে পড়েছিলো কিন্তু তার পরিবারের লোকজন তার ছেলে মেয়ে তার খেয়াল রাখতো না শুধু চাইতো যে সে যেন তাড়াতাড়ি মরে যায় তার কারণ তার সে উঠতে পারতো না বসতে পারতো না তার সব কিছু নিজেদেরই করতে হতো ওই জন্য সব সময় চাইতো উনি যে তাড়াতাড়ি মরে যায় সে তিনি তাড়াতাড়ি মারাও গেছিলেন কিন্তু আমার বাড়িতে আমার ঠাকুমা আছে তিনিও হাঁটা চলা ঠিকঠাক করতে পারেন না কিন্তু আমার বাবা মা দেখেছি তাকে সুন্দরভাবে খেয়াল যত্ন রাখে তার দেখভাল করে তার স যা যা প্রয়োজন সব কিছু করে